আমার পছন্দের জায়গা হলো পুরী উড়িষ্যাতে আমার সমুদ্র ছোটোর থেকেই খুব ভালো লাগতো আর সমুদ্রে স্নান করা তো আলাদাই একটা মজা সমুদ্রের মধ্যে লাফানো ঝাঁপানো ঢেউগুলো খাওয়া খুব ভালো লাগে আর বালির মধ্যে যে বিভিন্ন ধরনের মূর্তি মূর্তি করা বসে বসে খুব ভালো লাগে পাশাপাশি আর্টিস্টরাও অনেক ধরনের মূর্তি করে ওগুলোও খুব ভালো লাগে বিভিন্ন দেব দেবীর মূর্তি ওগুলো দেখতে খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে পুরীর যে সন্ধ্যা বেলার দৃশ্যটা সেখানে নানান ধরনের দোকান সেই দোকানের মধ্যে নানান শাঁকের জিনিস শো পিস বিভিন্ন ধরনের ওগুলো দেখতেও খুব ভালো লাগে আর কিনতেও খুব ভালো লাগে তারপরে আরও বেশি ভালো লাগে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের দেখতে পাওয়া কাঁকড়া ওগুলো খেতেও খুব ভালো লাগে আর সমুদ্রের সাইডে বসে তার যে শীতল বাতাস খাওয়া সেটাও খুব ভালো লাগে